হ্যাঁ জল জল আমি পাই কিন্তু আমরা এ জল খাই না আমরা জল কিনে খাই আমরা জল অ্যাকোয়াগার্ডের জল খাই আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা জল কিনতে পারে না তারা কলের জল খায় কলের জল পেলে হয়তো আমার একটু সাশ্রয় হতো টাকাটা বেঁচে যেত আরও অনেক মানুষ আছে যারা কলের জল কিনতে পারে না তারা কলের জল খায় একবার আমি আমার বোনকে কলের জল খাওয়াতে গিয়ে দেখি জলে নোংরা আছে সেই জন্য আমি খাওয়াইনি আমরা কিনে খাই কিন্তু আমাদের আশেপাশে যে সব মানুষগুলো আছে তারা তো কিনতে পারে না তাদের একটু প্রবলেম হয় তারা কিনতে না পারলে ওই কলের জলই খায় এই ধর দেখুন দু দিন আগে এত ঝড় বৃষ্টি হল যার জন্য দুদিন কারেন্ট ছিল না জল তো পাইনি আমার আমি তো জল কিনে খাই আমার কোনো সমস্যা নেই আশেপাশে যে সব মানুষগুলো আছে কিছু কিছু মানুষ তো জল কলের জলই খায় তো তারা জল পায়নি প্রচুর অসুবিধে হয় জল অপরিষ্কার একটু আমার কেন জানি না মনে হয় জলে একটু নোংরা আছে তাই আমরা জলটা খাই না জল কিনেই খাই আর আশেপাশের মানুষগুলোকে বলি জল কেনার চেষ্টা করতে আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই আর